হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন আমি পারিজাত হোটেলের ম্যানেজার বলছি হ্যাঁ আমাদের এখানে দীঘায় তো এখানে আমাদের অনেক কটা হোটেল আছে তো এটা আমাদের সমুদ্রের সামনে হবে তো এখানে রুম আছে তো মোটামুটি কজন আসবেন তাও আপনারা আটজন দুটো রুম লাগবে তাই তো আচ্ছা ঠিক আছে কবে আসবেন আচ্ছা ঠিক আছে আপনারা রুম আছে আমাদের ভালো রুম আপনাদের কেমন রুম চাই মানে এসি নাকি এসি ছাড়া হ্যাঁ এসি রুম আছে তো আপনার কি এসি লাগবে আচ্ছা ঠিক আছে মানে কেমন বাজেটের মধ্যে কেমন টাকার মধ্যে চাইছেন আপনি বড় রুম হলে একটু বেশি পড়বে ছোট রুম হলে একটু কম পড়বে বড় রুম বলতে দেখুন আমাদের আটজন থাকার মতো অত বড় রুম নেই তবে আপনারা চার জন চার জন করে ভাগ করে থাকতে পারেন এরকম চারজন থাকার মতো বড় রুম আছে যেখানে দুটো মানে বিছানা আছে দুটো খাট আছে বুঝলেন খাট বড় খাট আপনারা দুজন দুজন করে থেকে যেতে পারবেন আর ঘরটাও অনেক বড় হবে সুন্দর হবে যদি আপনি সমুদ্রের দিকে চান তাহলে কিন্তু একটু দাম আপনার বাড়তে পারে বুঝলেন আমাদের যদি আপনি সমুদ্রের দিকে না চান উল্টো দিকে চান তাহলে আপনার এক একটা রুম দু হাজার টাকা পড়ে যাবে এসি রুম আর নন এসি মানে এসি ছাড়া নিলে আপনার ওই দেড় হাজার টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি সমুদ্রের দিকে চান যাতে হাওয়াটাও আসবে সমুদ্রও দেখতে পারবেন সেরকম রুম নিলে আপনার একটা একটা সাড়ে তিন হাজার করে পরে যাবে এসি হ্যাঁ কম বলতে কি বলুন তো এখন তো এই সময় তো সবাই আসে ঘুরতে তো এই সময় তো খুব একটা কম করা যায় না বুঝলেন হ্যাঁ বুঝলাম দুটো রুম নেবেন ঠিক আছে আমাদের একটা অফার আছে যদি আপনি এই হোটেলেই খাওয়া দাওয়া করেন তাহলে আপনাকে হয়তো রুম রুমটা একটু মানে ঘরটা একটু কমানো যায় টাকাটা এখানে আপনি যেমন খাবেন যেমন খাবেন তেমন খাবার আছে যেমন আপনি চাইনিজ খেতে পারেন আপনি বাঙালি রান্নাও খেতে পারেন যেমন ভাত আছে মাছের ঝোল আছে সবজি থাকবে তার সাথে ডাল একটা ভাজা লেবু টেবু দেওয়া থাকবে আপনি মাংস খেলে মাংসও খেতে পারেন মুরগির মাংস আছে তারপরে খাসির মাংসও আছে আচ্ছা ঠিক আছে তাহলে বাঙালি খাবারই খাবেন এখানে আমাদের খুব বেশি নয় টাকা আপনি এলে বুঝতে পারবেন মাছ ভাত তো একশো টাকা থেকে শুরু আর সবজি ভাত আপনার আশি টাকা আর যদি আপনি খাসির মাংস খান সেখানে আপনার আড়াইশো টাকা পড়ে যাবে বুঝলেন তাহলে আপনারা কবে আসছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক কাজ করবো আপনাদের জন্য দুটো রুম আমি বুক করে দিচ্ছি তো আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে আপনি অনলাইনে করে দেবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ